মালদা জেলায় অনেক দাতব্য সংস্থা বা সম্প্রদায়ের সংগঠন রয়েছে তারা মানুষের সাহায্য থেকে শুরু করে মানুষের অনেক সেবা যত্নও করে দৈনন্দিন যা সেবা যত্নও করে যেমন বিবেকানন্দ চর্চা র সংস্থা রয়েছে একটা যেখানে ছোটো বাচ্ছাদের ফাইভ থেকে টেন পর্যন্ত পড়ানো হয় তাদের স্কুল দা স্কুল ব্যাগ স্কুল ইউনিফম স্কুল বুকস সব কিছুই দাওয়া হয় হ্যাঁ তার মধ্যে আরও অনেক রকম দাতব্য সংস্থা বা সংগঠনগুলো রয়েছে যেগুলো মানুষের পাশে সব সময় দাঁড়ায় এবং তারা সব সময় অ্যাকটিভ থাকে হ্যাঁ আও যেমন অনেক ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্লাড ব্যাঙ্কেরও অনেক এনজিও রয়েছে যারা মানুষের অসহায় সময়ে তাদের রক্ত রক্তর প্রয়োজনটা অনেক সুবিধে করে দেয় রক্তের জন্য অনেক সমস্যাগুলি দ্বারায় যেগুলোর তারা সমাধান করে এবং অনেক বৃদ্ধাশ্রমও রয়েছে হ্যাঁ আও এখানে মালদা সি মালাদা জেলা বৃদ্ধাশ্রম রয়েছে হ্যাঁ আরও অনেক দাতব্য সম্প্রদায় যারা মানুষের পাশে সব সময় থাকে সব সময় আছে এবং তারা সব সময় অ্যাকটিভ থাকে যে মানুষের সমস্যাগুলি কী সেগুলি আজকাল আমাদের অনেক অনলাইন বেড়িয়ে গেছে যেগুলোতে তাদের কাজ দেখা যায় হ্যাঁ দাতব্য সংস্থাগুলি কাজ করছে আরও অনেক কিছু এই না সম্পর্কে আমার এতই ধারণা ছিল